আমি ভ্রমণের সুযোগ পেলে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে ভ্রমণ করার একটি ইচ্ছে প্রকাশ করবো কারণ বাংলাদেশের সাথে ভারতের আরো ভালোভাবে গড়লে পূর্ববঙ্গের সাথে পশ্চিমবঙ্গের আমাদের পশ্চিমবঙ্গের একটি বিস্তর মিল রয়েছে কিন্তু মাঝে এই কাঁটা তারের বেড়া পেরিয়ে ওইখানকার মানুষের জীবনযাত্রা ওইখানকার মানুষ এখনও পশ্চিমবঙ্গ সম্পর্কে কী ধারণা করে সর্বোপরি ভারত সম্পর্কে কী ধারণা করে এবং রাষ্ট্রীয় নীতি এবং তাদের সাতে আমাদের জীবন যখন কি কোনো ফারাক আছে কি নেই এবং যদি ফারাক থেকেও থাকে সেটা কী থেকে হলো সেই ধারণাটা জানার একটা প্রচণ্ড ইচ্ছা রয়েছে এছাড়াও বাংলাদেশ যেহেতু

তৃতীয় বিশ্বের দেশ সেই দেশে ক্ষুদার্থ মানুষের শিকার কজন ক্ষুদার্থ কতো মানুষ রয়েছেন এবং তাদের ক্ষুধা তৃষ্ণার কথা মানুষ কীভাবে জানছে সেটা রাষ্ট্রীয় স্তর থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে কীভাবে মানুষ সেটাকে নিবারণ করার চেষ্টা করছে এটা একটা জানার ইচ্ছা আছে কমন তৃতীয় বিশ্বের কমনওয়েলথ দেশগুলিতে যে মেন সমস্যা আর্থিকভাবে পিছিয়ে থাকা সেটা কতোখানি গ্রাস করেছে এটাও জানার ক্ষেত্রে বাংলাদেশ ভ্রমণের বেশি ইচ্ছা আছে শুধু এই কটি কারণ না বাংলাদেশের সংস্কৃতি রীতি নীতি এবং সর্বোপরি সম্পূর্ণ বাংলাদেশ ঘুরে দেখা এবং বর্ষাকালের বিশেষ করে বাংলাদেশ বরিশালসহ দেখবার ইচ্ছা রয়েছে এছাড়া ঢাকা শহরও দেখার ইচ্ছা রইলো